আমি যেই নীল রঙের কুর্তিটা কিনেছিলাম এক সপ্তাহ আগে সেই কুর্তির কাপড়টি খুবই নরম এবং গ্রীষ্মকালে পরার জন্য খুবই আরামদায়ক আর অনেকবার কাচার পরেও কুর্তির রঙটি ফিকে হয়নি